একটা লম্বা বাইক তোলার জন্যে অনেক কিছু জিনিস সঙ্গে নিয়ে যেতে হয় প্রথমত মাথায় রাখতে হয় যে আমরা কত দূরত্বে যাচ্ছি কোন লোকেশনে যাচ্ছি ধরুন এমন লোকের সঙ্গে যাচ্ছি এমন লোকেশনে যাচ্ছি যেখানে দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে জল পাওয়া যাবে না খাবার পাওয়া যাবে না জল এবং শুকনো খাবার রাখা উচিত একটা বাইক চালাতে গেলে ফার্স্ট এড বক্স রাখা উচিত যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে গেলে যাতে ফার্স্ট এইড বক্সে কাজ চালিয়ে হসপিটালে নিয়ে যাওয়া যায় এবং এবং সেফটি হিসাবে অবশ্যই হেলমেট এবং পায়ে শু হাঁটু তে নী গার্ড এই যা গার্ডগুলো আছে সেগুলোর পরে নেওয়া উচিত গাড়ির কাগজপত্র অবশ্যই সঙ্গে রাখা উচিত গাড়ির সমস্ত মেশিন পত্র চেক করে নেওয়া উচিত যাতে দূর পাল্লা কোথাও যেতে গেলে গাড়ির অ্যাক্সিডেন্ট না হয় আর মাঝ রাস্তায় যদি গাড়ি খারাপ হয়ে যায় তাহলে খুব সমস্যা হয়ে যায় আর জামা কাপড় এটা ওগুলো অবশ্যই রাখা উচিত